পাঁচ ছয় দুহাজার তেইশ ছয় ছয় দুহাজার বাইশ সাত আট দুহাজার এক বাইশ পাঁচ দুহাজার এক একুশ ছয় দুহাজার তিন